হ্যালো বলছি যে আমার তিন দিন থেকে জ্বর হয়েছে খুবই তো জ্বর মাথা ব্যথা আর ইয়ে পুরো শরীর ব্যথা হচ্ছে হুম না একটা প্যারাসিটামল ডোলো খেয়েছিলাম আর গ্যাসের একটা ট্যাবলেট খেয়েছিলাম কিন্তু জ্বর যখন খাচ্ছি জ্বর ছুটে যাচ্ছে আবার হচ্ছে যখন জ্বর জ্বর চলে আসসে হ্যাঁ হুম হুম খাওয়ার হজম হচ্ছে না বমি বমি ভাব হচ্ছে আর মাথা প্রচুর ব্যথা করছে না হুম আর অনেক মশা কামড়েছিলো জ্বর আসার আগে অনেক মশা কেটেছিলো তো তারপর থেকেই জ্বরটা নাহ ঠিক আছে লিখে দেন করে নিবো অ্যাঁ হুম কাশিও হয়েছে আর গলা গলা ব্যথা করছে মানে কোনো কিছু খেয়ে গিলতে গেলে গলাতে ব্যথা করছে আচ্ছা ঠিক আছে আরেকটু প্রেশারটা মেপে দিন তো মাথাও ঘুরছে অনেকদিন আগে একবার থাইরয়েড টেস্ট করেছিলাম কিন্তু ছিলো না কিন্তু কোলেস্ট্রলটা ছিলো কোলেস্ট্রলটা একবার বরং দিয়ে দিন এই মোটামুটি ছ মাস হ্যাঁ তো লিখে দিন করে নিবো আর যেটা বলছিলাম যে কোলেস্ট্রলের জন্যে কী কী খাবো কী কী খাবো না ওটা একবার বলে দিলে ভালো হয় কোলেস্ট্রল সিরাম টেস্ট যেটা ছিলো সেটা বেশি ছিলো কতো ছিলো ওটা একজ্যাক্ট মনে পড়ছে না ওটা ডাক্তার তখন বলেছিলেন যে ওটা বেশি আছে অনেক হাঁ অ্যাঁ খুব সাবধানে খাওয়া দাওয়া খুব সাবধানে করতে বলেছিলেন ও আচ্ছা আর ঠিক আছে তাহলে